এই এক বছরের মধ্যে আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছে মার শরীর খারাপে মাকে হসপিটালে ভর্তি করেছি মাকে হসপিটালে ভর্তি করে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট থেকে মায়ের ডায়লসিস করছি ডায়লসিস করে আমরা বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে নিয়ে এসে আমার মাকে এখন ট্রিটমেন্ট করছি ঘরে বসে ইঞ্জেকশন ঘরেই বসে সবকিছু ট্রিটমেন্ট হচ্ছে মার টাইমে টাইমে খাবার টাইমে টাইমে ওষুধ ডাক্তার আর কি চার্ট দিয়ে দিয়েছে সেই চার্টের উপরেই মাকে নির্ভর করতে হয় সেই চার্টের উর্ধ্বে আমরা যেতে পারি না মাকে পাঁচশো লিটারের জল পাঁচশো ওজনের জলের বেশি মা জল খেতে পারে না এই জন্যে মাকে আমরা এই চার্টের মধ্যে রেখেছি মা এর বেশি আমরা খাবার দিতে পারি না মাকে মা খুব অসুস্থ মাকে নিয়েই আমরা খুব ব্যস্ত আমরা সবাই ভাই বোনেরা মাকে নিয়ে খুব ব্যস্ত